আমি বাড়িতে যে রেসিপি বানাই তাতে তাড়াহুড়োর মাঝখানে অনেক সময় আমি নুন দিতে ভুলে যাই কিংবা অনেক নুন হয়ে যায় বা অনেক ঝাল হয়ে যায় সেগুলো অ্যাডজাস্ট করার জন্য আমি হয়তো নুন দিতে ভুলে গেলে ঠিক আছে নুন দিয়ে গরম করা যাবে কিন্তু নুন বেশি হয়ে গেলে তাতে একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিলে নুন ঠিক হয়ে যাবে আর যদি অনেক ঝাল হয়ে যায় তাহলে তাতে লেবুর রস আর নুন মিশিয়ে দিলেই ঠিক হয়ে যাবে অনেক সময় আটা মাখতে মাখতে অনেক জল হয়ে যায় কিন্তু তাতে আরেকটু বেশি আটা দিলে আটার মাখার পরিমাণটা ঠিক হয়ে যাবে অনেক সময় তো হয়তো তরকারিও সিদ্ধ হয় না তাড়াহুড়োর মাঝখানে অল্প সময়ের মধ্যে রান্না করার সময় ত তরকারি ঠিক মতো সিদ্ধ হয় না তারপর আরেকটু জল দিয়ে তাকে ঢাকা দিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায়